আমাদের এখানে হাওড়াতে একটি বিশেষ পর্যটন কেন্দ্র হলো হাওড়া বি গার্ডেন বোটানিক্যাল গার্ডেন যেখানে একটি ভীষণ বড়ো একটি বনভূমি বলা হয় যে বনভূমি না এখানে একটি বিশেষ গাছ আছে এবং যে গাছটি কয়েক প্রায় একশো বছরেরও বেশি পুরানো হবে কিন্তু সেই গাছটির বিশেষত্ব হল বর্তমানে সেই বটগাছটি থেকে এত পরিমাণ ঝুরি নেমেছে যে সেটা দেখে কারো সহজেই কেউই বলতে পারে না যে এর মূল কান্ডটি কোনটা এবং এটা প্রায় প্রায় কয়েক এর জমি নিয়ে এই গাছটি অবস্থান করছে এবং এই গাছটি যেন একটি গাছই যেন একটি বনভূমি এবং সেটি সবারই জানা হাওড়া বোটানিকাল গার্ডেন বললেই সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেরও সবাই কম বেশি জানে প্রচুর মানুষ আসে এখানে বসতে গঙ্গার পার্ক এবং সেখান থেকে সেই জায়গাটি খুবই সুন্দর একটি মনোরম ভূমি এবং মানুষের দৃষ্টি নন্দনের জায়গা মানুষ একটি এবং অতিরিক্ত গরমের সময়ও মানুষ সেখানে একটু আরামের জন্যে বা প্রমোদের জন্যও এখানটিতে প্রচুর মানুষ আসে এবং তারা এই জায়গায় সময় কাটায় এবং সেই জায়গাটি ভারতবর্ষের মধ্যে একটি নাম করা জায়গা হাওড়া বোটানিক্যাল গার্ডেন বোটানিকাল গার্ডেনে যারা আগেও এসেছেন তারা জানেন সেই জায়গাটি কতো সুন্দর কত সাজানো গোছানো এবং সেই জায়গার পাশেই একটি মন্দির আছে সেই মন্দিরটিতে অনেক শিব মন্দিরটিও পাশাপাশি অনেক পুরানো মন্দির জাস্ট একটুখানি ওখান থেকে দূরে সামান্য দূরেই সেই মন্দিরটি এবং সেখানে প্রচুর লোকেরা আসে বোটানিকাল গার্ডেন থেকে ঘুরে সেই মন্দির থেকে ই করে তারা এখান থেকে ঘুরে যায় এবং সবাই আসে